আমি আমার কথা বলবো যখন আমি দৌড়োতে যাই বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তো সেক্ষেত্রে আমি এটা চেষ্টা করি যে যখন আমি দৌড়াচ্ছি বা দৌড়াবো তার এক দুই দিন আগে থেকে একটু বেশি করে শরীরে পুষ্টি এবং নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করি এমনি প্রতিনিয়তই আমি চেষ্টা করি যাতে পুষ্টিকর খাবার খাওয়া এবং শরীরের যাতে জলের চাহিদা না কমে যায় সেদিকে লক্ষ্য রাখ কিন্তু যখন আমি কোথাও ছুটতে যাচ্ছি কিংবা আমি কোনো প্রতিযোগিতায় অংশগোরণ করছি তার বেশ কিছু দিন আগে থেকেই আমাকে এই বিষয়টা অতিরিক্ত সচেতনভাবে দেখতে হয় সেক্ষেত্রে আমি এক দু দিন আগে থেকে একটু বেশি পরিমাণে পুষ্টি দ্রব্য খাওয়া যেমন এটা নিজের খাদ্যতালিকায় রাখতে চেষ্টা করি তেমনি নিজেকে হাইড্রেট এবং অনেকটা বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করি তাতে করে এ আমার যাত্রাপথ আরও ভালো হয় তাছাড়া পুষ্টি দ্রব্য বলতে প্রয়োজনীয় কিছু সেক্ষেত্রে আমি নাম বলতে পারি যে বিশেষ করে কলা কিছু মাছ মাংস ডিম এই সমস্ত জিনিস বেশি করে খাওয়া দরকার তার মানে এতোটাও নয় যে এইগুলো খাওয়ার পরে শরীর আরও খারাপ হয়ে যাবে প্রয়োজনমতও এইগুলো খাওয়া দরকার এবং প্রয়োজনীয় জলটুকুও পান করার দরকার তাছাড়া কিছু ড্রাই ফ্রুটস বিভিন্ন রকম বাদাম এসবগুলো ছোলা এসবগুলো তো থাকে এভাবে নিজেকে ঠিক রাখতে হয় আমি তো অন্তত এভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করি